বর্তমানে পুরুলিয়া জেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথা রাজ্যের বিভিন্ন জেলা থেকে নানারকম মানুষজনরা তাদের কর্মক্ষেত্রে কিছু কিছু ছেলেমেয়েরা তাদের পড়াশোনার সূত্রে পুরুলিয়াতে আসে এবং পুরুলিয়াতে বসবাস করে ছেলেমেয়েদের জন্য এখানে যারা পড়াশোনা করছে তাদের জন্য মেসবাড়ি আছে বাড়ি ভাড়াও পাওয়া যায় এইখানে তাদের থাকা খাওয়া একসাথেও পাচ্ছে আবার কোনো কোনো ছাত্ররা শুধু থাকছে এবং সেখান থেকে ফুড ডেলিভারি হোম ডেলিভারি খাবার পাচ্ছে কর্মসূত্রে যারা এখানে বাড়ি ভাড়া নিচ্ছে তারা সেরকম এলাকাতেই থাকছেন যেখান থেকে তাদের অফিস কাছে হবে তাদের যাতায়াতের সুবিধা এখানে একটা চারটে রুমের নিয়ে যদি ভাড়া ধরা হয় সেক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার টাকা হবে আবার কিছু কিছু জায়গা আছে যেখানে একটু বাজার কাছে হবে বা অন্য সমস্ত কিছু জিনিস কাছে হবে সেই জায়গাগুলোতে সাত আট হাজার টাকার মধ্যে বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে